আমাদের পশ্চিমবঙ্গে অনেক খাবার পাওয়া যায় কিন্তু সেই সব খাবারের যেসব জায়গায় পাওয়া যায় সেই সব খাবারগুলো জগত বিখ্যাত যেমন শক্তিগড়ের ল্যাংচা তারাপীঠের প্যারা পুরীর প্যারা এবং কলকাতার রসগোল্লা দার্জিলিংয়ের চা তবে শক্তিগড়ের যে ল্যাংচা পাওয়া যায় সেই ল্যাংচা জগত বিখ্যাত এবং যেসব মানুষ তীর্থস্থানে তারাপীঠ মন্দিরে যায় সেখান থেকে আসার পথে তারাপীঠ মন্দির থেকে ফিরে ওখানে ল্যাংচা বা শক্তিগড়ের সরভাজা পাওয়া যায় সেগুলো খুবই সুস্বাদু এবং খুব টেস্টি খাবার এবং যদি খাবারের মধ্যে কলকাতায় কোনো দিন এসে পড়ো কলকাতার বিখ্যাত রসগোল্লা যে রসগোল্লা আর কোনো জায়গায় পাবে না এবং এই দর্শনার্থীরা যদি কোনো দিন এই মিষ্টি খায় একবার তার টেস্টই আলাদা হবে এবং যদি দার্জিলিং যেতে চাও দার্জিলিংয়ের চা জগত বিখ্যাত সবাই সেটা জানে এবং দার্জিলিং থেকে যখন ফিরবেন চা নিয়ে চলে আসবেন খেয়ে দেখবেন টেস্টি এবং সুন্দরবনে যদি যাও সুন্দরবনের মধু সুন্দরবনের মধু পৃথিবী বিখ্যাত এবং ওই মধু বন থেকেই সংগ্রহ করা হয় এবং খুব টাটকা মধুগুলো যে মধু গোটা বিশ্বে ছেয়ে আছে আর মাটির জগত বলতে শান্তিপুরে যে মেলা হয় সেই মেলায় মাটির পুতুল কানের দুল হার সব কিছু পাওয়া যায় তবে সব মাটির এই মাটির জিনিসের জন্যে আবার কুমোরটুলি খুব বিখ্যাত কুমোরটুলির ঠাকুর আজ গোটা পৃথিবীতে গিয়ে পৌঁছে গিয়েছে এবং কুমোরটুলির নাম সারা জগত জুড়ে আছে তারপর কুমোরটুলি থেকে আজ পর্যন্ত ঠাকুর যায় না এমন কোনো জায়গা নেই পৃথিবীর সব প্রান্তে গিয়ে কুমোরটুলির ঠাকুর পৌঁছায়